আমার পছন্দের ঘুর জায়গাগুলোর মধ্যে হল উড়িষ্যার পুরী পুরী জগন্নাথদেবের মন্দির আমার খুব ভালো লাগে এবং সেখানে সমুদ্র সৈকত সমুদ্রে স্নান করতে বেশ ভালোই লাগে তাছাড়া ওখানে আশেপাশে অনেক মন্দির পুরোনো আছে যেগুলোও আমার খুব ভালো লাগে এবং আমার বারবার যেতে ইচ্ছা করে এছাড়াও আসামের গুয়াহাটি শহর সেখানেও প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো সেটাও খুব ভালো লাগে এবং ওখানে পলিউশন খুব কম নেই বললেই চলে তাই আমার পুরী এবং গুয়াহাটি এই দুটি জায়গা খুবই পছন্দ হয়েছে